আমার পছন্দের গাছ যেমন হচ্ছে আমাদের বাড়িতে আছে তুলসী গাছ সেই তুলসী গাছের পাতা আমার মা নিয়ে পুজো করে এবং তুলসী গাছে বিরাট গুণ আছে যেমন আমার সর্দি হলে মধু দিয়ে তুলসী পাতা দিয়ে আমি খাই সর্দি খুব ভালো হয়ে যায় যেমন আমাদের বাড়িতে পাশেই আছে কলা গাছ সেই কলা ছোটোবেলা থেকেই ছিলো ছোটো এখন তারা কলা গাছ বড়ো হয়ে গেছে সেই কলা পাতা দিয়ে আমি ভাত খাই এবং সেই কলা যে থোড় হয় থোড় সে থোড়ের তরকারি হয় তারপরে কলার যে মোচা হয় মোচা সেই মোচা দিয়ে তরকারি হয় এবং কলা এবং কলা কাঁচকলা হয় এবং পাকা কলাও হয় সেইগুলো আমরা খাই এই একটা গাছ আছে আমাদের কাছে আমাদের কাছে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছ ছোটো ছিলো এখন বড়ো হয়েছে সেই পেয়ারা গাছে আমরা পেয়ারা কেটে খাই সেই পেয়ারা শরীরের পক্ষে খুব ভালো পেয়ারা তারপরে আমাদের বাড়িতে নারকেল গাছ আছে সেই নারকেল কেটে আমরা যখন বাড়িতে পুজো হয় পুজোও দিই এবং যখন দুর্গা পুজো হয় আমার মা সেই নারকেল কেটে নারকেল নাড়ু করে এবং আমরা নারকেল দিয়ে মুড়িও খাই তারপরে তারপরে ঘরে তো ফুলের গাছ জবা ফুল টগর ফুল সেই জবা ফুল টগর ফুল নিয়ে আমার মা পুজো করে তারপরে বিশেষ উপকারিতার গাছ হচ্ছে পাথরকুচি পাতা মানে যখন ছোটোবেলায় খেলতে গিয়ে যখন পড়ে যেতাম হাত পা ছিঁড়ে যেতো তখন ওই পাথরকুচি পাতা মা রগড়ে দিয়ে ওই রসটা নিয়ে আমাদের হাত কেটে যাওয়া ক্ষতস্থানে লাগাতো এবং সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যেতো তারপরে পাথরকুচি পাতার পর আমাদের ফলকুড়ি পাতা ওইটা আমাদের ঘরের আশেপাশে দেখতেই পাওয়া যায় আমাদের ঘরেতেও আছে সেই পাতা ছিঁড়ে যদি কেউ খেতে পারে থলকুলি পাতার পেট পরিষ্কারও হয়ে যায় তারপরে ব্রাহ্মীস ব্রাহ্মী শাক সেই ব্রাহ্মী শাক যদি আমাদের বাড়িতেও পাওয়া যায় ব্রাহ্মী শাক সেই ব্রাহ্মী শাক খেলে মানুষের বুদ্ধি স্মরণশক্তি বাড়ে